ব্যায়াম হলো আমাদের একটা সুস্বাস্থ্যকর যোগ যা করলে আমরা স্কুলে ছোটোবেলায় অনেক ব্যায়াম করেছি শিক্ষকেরা স্যারেরা আমাদেরকে শিখিয়েছে যে ব্যায়াম করলে আমাদের যেমন সুস্বাস্থ্য বজায় থাকে যেমন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ স্বাভাবিকভাবে থাকে ব্যায়াম করলে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাও শরীর থেকে বিতাড়িত হয় ব্যায়াম একটা সুস্থ জীবন দান করে ব্যায়াম করলে মানুষে স্বাস্থ্য মন ভালো থাকে বা ব্যায়াম ছোটোবেলায় আমাদের শিক্ষকেরা আমাদের স্কুলে করাত কত ছেলে মেয়েরা আমরা একসঙ্গে ব্যায়াম করেছি আনন্দ করে সবাই নিজেদের ব্যায়াম বিভিন্ন ধরনের যোগ বিভিন্ন ধরনের যেমন ধনুরাসন ধনুরাসনের ফলে মানুষের শরীরের অনেক পেটের চর্বি কমে মানুষের হাত পার বিভিন্ন জায়গা যেসব অস্বাভাবিক ব্যথা থাকে সেগুলোও কমে থাকে ধনুরাসন চক্রাসন চক্রাসনের ফলে মানুষের চক্রাসনের ফলে পেটের চর্বি কমতে পারে অনেক হতে পারে তার পরে ব্যায়াম ব্যায়াম থেকে মানুষের অনেক অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ভালো হয় ব্যায়াম থেকে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতাকে তাড়ানো যায় ব্যায়াম করলে নিয়মিত যদি আমরা যোগ করি তাহলে আমাদের শরীর ফিট থাকে শরীরে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীরে কোনো রোগ বাসা বাঁধতে বা বাসা বাঁধে না ব্যায়াম অ্যাকচুয়েলি ব্যায়াম হলো আমাদের একটা এক ধরনের স্বাস্থ্য বজায় রাখা বা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য এক ধরনের মানে নিয়মিত অভ্যাস যে নিয়মিত অভ্যাস করলে শরীরে এর বিভিন্ন ধরনের চর্বি ফ্যাট এগুলো দেহ থেকে নিঃসৃত হয় বা নিয়মিত যদি আমরা কোনো জায়গা ব্যায়াম করি তাহলে আমাদের স্বাস্থ্য বা বডি ফিটনেস থাকে আমরা ব্যায়াম করার ফলে অনেক মোটা যারা অনেক মোটা আছে তারা স্লিম ফিগার হয় অনেক রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় ব্যায়াম করলে অনেক রোগ আমাদের শরীরে যেসব বিভিন্ন জায়গায় ব্যথা থাকে বা পেটে চর্বি হয় তাদের সেই সব কমে যেতে পারে ব্যায়াম করার ফলে শরীরের আমাদের অনেক ঘাম নিঃসৃত হয় যার ফলে যার ফলে সেই ঘাম নিঃসৃত হওয়ার থেকে আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় আমরা বিভিন্ন রোগ থেকেও মুক্তি পেতে পারি ব্যায়াম আমাদের শরীরকে সুস্থ রাখে বা সুস্বাস্থ্য বজায় থাকে ব্যায়াম করার ফলে অনেক মানুষের ফ্যাট বা চর্বি এই কমে যায় ব্যায়াম থেকে অনেক মানুষ উপকারিতাও হয় অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় ব্যায়াম আসলে আমাদের একটা নিয়মিত অভ্যাস যদি আমরা ব্যায়াম যোগ নিয়মিত যোগ যদি আমরা করতে পারি তাহলে আমাদের শরীর মন দুইই ভালো থাকে স্বাস্থ্যও বজায় থাকে